আমি ছোটোবেলা থেকেই আঁকতে খুবই পছন্দ করি শৈশব থেকেই আমি আঁকা শিখেছি আঁকার প্রতি আমার একটা অন্য রকম ভালোবাসা আছে আমি আমার নিজের মনের মাধুর্যের সাহায্যে আঁকা শ্রে সৃষ্টি করি আমার আঁকার প্রতি পথম আগ্রহ সৃষ্টি করেছিলো আমার এক স্কুলের শিক্ষিকা এক সময় এক স্কুলে আঁকার প্রতিযোগিতা হচ্ছিলো আমি ছোটোবেলা থেকে আঁকা শিখলেও কখনো কোনো প্রতিযোগিতায় নাম দিতাম না আমি মনে করতাম শিল্পীর গুণমান কখনই প্রতিযোগিতা দিয়ে তুলে ধরা হয় না কিন্তু আমার সেই শিক্ষিকা আমাকে বলেছিলো তোর মধ্যে যথেষ্ট প্রতিভা আছে তুই যদি নাম দিস অবশ্যই প্রথম হবি আমি তাকে বলেছিলাম যে আমি এইসব চাই না এইসব আমার ভালো লাগে না কিন্তু আমার দিদিমণি আমায় বলেছিলেন যে একজন শিল্পী যেস প্রতিযোগিতায় নাম দিতে পারবে না এরকম কোনো মানে নেই তুই যদি নাম না দিস তাহলে নিজের যে প্রতিভাটা আছে বা তোর প্রতিভাটা তুই কখনই কাউকে দেখাতে পারবি না ওনার কথাতেই আমি প্রথম এক চিত্র প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম এবং সত্যিই আমি সে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলাম তারপর থেকেই আমার এক অন্যরকম টানের সৃষ্টি হয়েছিলো ও সেই তখন থেকেই আমি শিল্পীর প্রতি আরো আগ্রহী হয়ে উঠেছিলাম ভারতে অন্য অন্য শিল্পীদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় শিল্পী হলো নন্দলাল বসু কোফিন রহমান রহ রবি শর্মা এই ধরনের শিল্পীদের গুণমান আঁকার যে গুণমান আমার খুবই ভালো লাগে একজন শিল্পী একজন চিত্রশিল্পী কখনই বই দেখে বা কোনো কিছু দেখে আঁকা সম্ভব হওয়া না হয় না শিল্পীর আঁকা তার মনের প্রতিভাকে জাগিয়ে তোলে তার মনের মাধুর্য তুলির টানে সে আঁকে তার মনের সৌন্দর্য সে তার রং তুলির মাধ্যমে আঁকায় ফুটিয়ে তোলে প্রাচীন যুগ থেকেই সেটা চলে আসছে যদি লিওনার্দো ভিঞ্চির কথাই বলি সে তার তুলির টানে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছিলো মোনালিসা চিত্রের কথা আমরা সবাই জানি তখনকার যুগেও সে তার সে তুলির টানে এই ধরনের একটা অপূর্ব চিত্র অঙ্কন করতে সমর্থক হয়েছিলেন তাই বলা যেতে পারে একজন চিত্রশিল্পী তার মনের টানে তার যে চিত্র ফুটে উঠে সেগুলোই সে তার রং তুলির মাধ্যমে আঁকায় ফুটিয়ে তোলে এবং সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো নন্দলাল বসু সেই ধরনের আঁকা এঁকে তিনি বুঝিয়ে দিতেন মনের ভাবনা মানুষ অনেক সময় তার মনের ভাবনা তার আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলে যেগুলো দেখলে আমরা সহজেই তার মান বুঝতে পারি অনেক সময় মুখে কিছু না বলেও ছবি এঁকে বুঝিয়েও দেওয়া যায় সেই ছবির মাধ্যমে তার মনের ভাবনা বোঝানো যায়